পশ্চিমবঙ্গে এখন ইন্টারনেটের যুগ সবাই এখন ইন্টারনেট দেখেই সব কিছু জেনে যাচ্ছে তাই রেডিওর প্রচার হচ্ছে না রেডিও বন্ধ থাকছে রেডিওতে অনেক ধরনের নাটক ডাক্তারি পরামর্শ থেকে থাকে বা বলে থাকে যেগুলো সাধারণ মানুষেরা শোনেও না কারণ তারা বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে সব কিছু জেনে যাচ্ছে